হ্যাঁ আমার সবচেয়ে চ্যালেঞ্জিং সাঁতার হচ্ছে আমি ওই এক গ্রুপে পঞ্চাশ মিটার পর্যন্ত পাড়ি দিয়েছিলাম এটাই আমার চ্যালেঞ্জিং ছিল কিন্তু এটা তো দমের ব্যাপার আছে যে প্রথম প্রথম প্রথম আমার এতোটা দম ছিল না তবে আস্তে আস্তে সাঁতার কাটতে কাটতে এই দমের মধ্যে এসেছিলাম হ্যাঁ সাঁতার কাটতে আমার খুব ভালোই লাগে সাঁতার কাটতে ভালো লাগে কেন গ্রামের পুকুরেতে অনেক সাঁতার কেটেছি ভালো লাগতো আর গরমের সময় তো উঠতেই ইচ্ছা হতো না পুকুর থেকে আর সাঁতার প্রতিযোগিতায় তেমন করে অংশগ্রহণ করিনি তবে হচ্ছে স্কুলে যখন সাঁতার প্রতিযোগিতা হতো তখন ওই সাঁতারে অংশগ্রহণ করতাম বন্ধুদের সঙ্গে হ্যাঁ সাঁতার সাঁতার একটু চ্যালেঞ্জিং ছিল বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা করা হ্যাঁ ভয় লাগ ভয় পেতাম যে বন্ধু থেকে বন্ধুদের থেকে পিছিয়ে যাবো না তো সেই জন্য চ্যালেঞ্জিংয়ের মধ্যে সা সাঁতার দিতাম পাড়ি দিতাম কারণ যদি লাস্ট হতাম একটু ভয়ে হতো আর যদি ফার্স্ট হতাম সাঁতারে প্রতিযোগিতায় উত্তীর্ণ হতাম তাহলে বাহবা পেতাম হ মাঝখানে হ্যাঁ মাঝখানে দু একবার আমি প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলাম তাতে খুব ভাল লাগছিলো আর সাঁতার কাটাতেও খুবই ভালো শরীরের পক্ষেও উপকার